বাইক চালানোর সময় আপনাকে সর্বদা মনে রাখতে হবে যেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো হেলমেট হেলমেটটা আপনাকে সবসময় ঠিকঠাক করে পরতে হবে যদি আপনি মুখ খোলা হেলমেট পরেন তাহলে অবশ্যই আপনাকে চশমা ব্যবহার করতে হবে

বাইক এছাড়াও রয়েছে জুতো মানে বুট পরলে সবথেকে ভালো হয় হাতে গ্লাভস এবং দেখতে হবে যে আয়নাটা সবসময় ঠিক আছে কি না লুকিং গ্লাসটা লুকিং গ্লাসটা যদি ঠিকঠাক থাকে হ্যাঁ এবং আপনাকে দেখতে হবে যে আপনি রাস্তাটা সবসময় ঠিকঠাকভাবে চালাতে হবে রাস্তায় মানে কোনো অসুবিধে না হয় কারোর স্পিডটাকে কন্ট্রোল করতে হবে এবং ট্রাফিক সিগনাল দেখে চলতে হবে

এবং আপনি যখনই বাইকটা নিয়ে যাবেন সঙ্গে করে আপনার লাইসেন্সটা তো অবশ্যই আপনার দরকার লাইসেন্স থাকলে তো না থাকলে রাস্তাঘাটে আপনাকে পুলিশ ধরতে পারে ট্রাফিক পুলিশরা রয়েছে ওনারা আপনাকে ধরে ফাইন নিতে পারেন ধন্যবাদ